বলছেন তো হ্যাঁ বলছি যে আমাদের গ্রামে তো কিছু উন্নয়ন করতে হবে তার জন্য তো তা তো টাকাপয়সা এসেছে তো একটু এসে উন্নয়ন করলে হতো না উন্নয়ন করতে বলতে কিছু বৃক্ষরোপণ করার একটু আমার খুব ইচ্ছা আছে এখন তো হুম তো সেই জন্যই আপনাকে বলছিলাম একটু বসলে হতো না কবে কী করা যেত মিটিংটা একটা বসলে হতো না

আমার তো ইচ্ছা আছে এখন তো খুব গ্রীষ্মকালে প্রচুর গরম পড়ছে আমার তো ইচ্ছা আছে গরমটাকে কমানোর জন্যে বৃক্ষরোপণ করা এইটা আমার মেন বর্ষা আছে বৃক্ষরোপণ হুম বৃক্ষরোপণটা ওই জন্য আমার বৃক্ষরোপণ হ্যাঁ আর পুকুরের পুকুর সংস্কার এই সব

হুম সে দেখুন সেটা আসুন বসুন কবে কী করা যায় এটা ভাবুন এটা আপনি কবে আসছেন হুম হুম হুম হুম রাস্তার ধারে গাছগুলো লাগালে সুন্দর দেখতে লাগে হ্যাঁ হুম টাকাটা এসেছে না কাজ তো সব করছি ওই জন্যই তো আপনাকে ডেকে ডেকে পাঠাচ্ছি যে আরও যদি অন্য কিছু সাহায্য পাই উন্নয়নে হ্যাঁ সেটাই বলছি আমি হুম হুম ঠিক আছে হ্যাঁ হ্যাঁ রাখুন